ফটোগ্রাফি বহু বছর ধরে পরিবর্তিত হচ্ছে পুরোনো ক্যামেরা এবং নতুন ক্যামেরার মধ্যে পার্থক্য হলো আগেকার পুরোনো ক্যামেরায় সর্বপ্রথম স্টিল ছবি তোলা হতো তারপর সাদা কালো এবং শেষের দিকে কিছুটা কালার ছবি আসলেও এখন মোবাইলে সাধারণত ক্যামেরাগুলোতেই এই কালার ছবি চলে আসে এবং খুব সহজের মাধ্যমে এই সমস্ত ছবি তোলা সম্ভব পুরনো ক্যামেরা বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিমাণ জায়গা লাগত এবং বয়ে নিয়ে যাওয়ার জন্য একজন মানুষ এর প্রয়োজন ছিল কিন্তু এখন ক্যামেরার জন্য নানা রকম মোবাইলের মাধ্যমে ক্যামেরা তোলা সম্ভব হয়েছে এই মধ্যে নানারকম জিনিস আদার্সভাবে অ্যাড করা হয়েছে এবং এই ক্যামেরাতে এই ক্যামেরাতে পুরোনো ক্যামেরার তুলনায় খুব ভালোভাবে ছবি আসে এটা তাই খুব সহজ এবং নানারকম কারণের জন্য এইটি খুব সহজভাবে গড়ে তোলা হয়েছে